হ্যালো গ্যারেজ মালিক বলছি

তোমার বাড়ি কোথায় শিতুলিয়া তো গাড়ির আর কী করতে চাও সার্ভিস করে দেওয়া যাবে কেন তোমার কী গাড়ি পালসার টি টোয়েন্টি মোডিফাই করবে কী করে বলছো তুমি সে করে দেওয়া যাবে নিয়ে আসো গাড়ি নিয়ে আসছো তো

মডিফাই করতে তোমার দেখো মডিফাই তুমি গাড়ি নিয়ে আসবে তো নিয়ে আসলে তোমাকে ওরকম দু দুটো তিনটে অপশন দেওয়া হবে যে তোমার গাড়ি এই এই এই এই রকমভাবে মডিফাই করা যেতে পারে সেই সেই রকমভাবে তোমার সেই সেই পিকচার দেখানো হবে দেখিয়ে দেখা যাচ্ছে একটা দেখানো হলো দেখা যাচ্ছে দশ হাজার টাকার পিকচার দেখানো হলো দেখা যাচ্ছে একটা তোমার কোভারটার পিকচার দেখানো হল এখন তোমার যদি তোমার যদি তুমি যদি মনে